না আমার পাখি দেখার কোনো পাখি দেখার অথবা কুসংস্কার নেই হ্যাঁ একবার বান্ধবীরা বন্ধুবান্ধবীরা বলে যে দুটো শালিখ দেখলে দিন ভালো যায় একটা শালিখ দেখলে দিন ভালো যায় না আবার একটা কাক আসলে নাকি বাড়িতে কোনো দুঃসংবাদ আসে বা দুটো শালিখ দেখলে বাড়িতে কুটুম আসে পাখিদের কিচিরমিচির বাড়িতে থাকলে নাাকি বাড়িতে গণ্ডগোল হয় কিন্তু আমি এগুলোকে বিশ্বাস করতাম না কিন্তু একবার ছোটবেলায় তখন আমি ছোট ছিলাম তখন আমি স্কুলে যাচ্ছিলাম টিউশনে যাচ্ছিলাম তা যাওয়ার সময় আমি একটা শালিখ দেখতে পাই দেখে আমি টিউশনে যাই কিন্তু আমি সেই দিন টিউশনে তো কোনো দোষ করিনি কিছুই করিনি তবুও স্যার আমাকে বকা দেয় তা আমি ভাবলাম আমি তো কোনো দোষ করিনি একটা শালিখ দেখেছি বলে কি দিনটা খারাপ গেল তারপর আমি বাড়িতে আসলাম বাড়িতেও কিছু না করেও আমাকে বকা শুনতে হয় বকা শোনার কারণ আমি ভাবলাম কিসের জন্য বকা শুনলাম আমি তো কোনো দোষ করিনি তা হলে আমাকে বকা দিচ্ছে কেন তার পর ভাবলাম হয়তো একটা শালিখ দেখলাম তার জন্য হয়তো দিনটা খারাপ গেল কিন্তু তবুও আমি এই কুসংস্কার মানিনি বাড়িতে পশু পাখিদের কিচিরমিচির ছিল তবুও গণ্ডগোল হয়েছিল তাও আমি ওটাও বিশ্বাস করিনি যে পাখিদের কিচিরমিচিরে বাড়িতে গণ্ডগোল হয় বা পাখি দুটো শালিখ দেখলে দিনটা ভালো যায় এগুলোকে আমি বিশ্বাস করি না বা এই কুসংস্কারকে আমি কুসংস্কার নেই আমার মধ্যে আমি এগুলোকে বিশ্বাস করি না এটুকুই বলার ছিল বলার ছিল আমার